আমার ফোনে যখন কোনও সমস্যা হয় মানে ফোনে যখন কোনোভাবে হ্যাং করে বা দেখা যাচ্ছে কাজ করে না তখন আমি সাধারণত আমার বাড়ির পাশে আমার একটা ভাই আছে আমি তার সঙ্গে একটু কথা বলি কেননা তার একটা মোবাইলের দোকান আছে সে মোবাইল ঠিক করে এবং ওর কাছে গিয়ে আমি এগুলো দেখাই আর সাধারণত বেশিরভাগ সময় আমি নিজে ঠিক করার চেষ্টা করি যখন দেখি ফোনটা আর কাজ করছে না বা কোনও কোনোভাবেই কোনও কিছু কোনও কাজ করতে পারছি না হ্যাং হয়ে যাচ্ছে ফোনটাকে আবার একটু বন্ধ করে আবার ফের খুলি যখন দেখি না এ ঠিক হয় তখন আমার সেই ভাইটার কাছে যাই কেননা সে মোবাইল সারায় তো সে কারণে কিছুটা হলেও সে জানে আর তাছাড়াও কাছাকাছি আমাদের আরেকটা বাজার আছে সেখানে মোবাইলের অনেকগুলো দোকান আছে কোনও অসুবিধা হলে আমি সেই দোকানে গিয়ে দেখাই মোবাইলটা